আমাদের বিদ্যালয় থেকে প্রত্যেক বছরই একটা করে শিক্ষামূলক ট্রিপের আয়োজন করা হতো তো এরকম ট্রিপে আমি দুবার গিয়েছিলাম খুব মজা হতো সকাল সকাল বন্ধুদের সাথে বাসে করে স্কুলে না গিয়ে মানে স্কুলের দরজার সামনে থেকে বাসে করে অন্য একটা জায়গায় ঘুরতে যাওয়া আলাদা রকমেরই একটা অনুভূতি কাজ করত সব শিক্ষক শিক্ষিকারা আর সব স্টুডেন্টরা সব একই বাসে খুবই মজা করতে করতে যাওয়া হতো স্কুলের সামনে থেকেই বাস ছাড়া হতো তো সায়েন্স সিটি যেই বছর নিয়ে গিয়েছিল সায়েন্স সিটির বেশ কিছু মুহূর্ত আমার খুব ভালো লেগেছে সায়েন্স সিটিতে যেদিন গিয়েছিলাম সে এখানে স্কুল থেক বাস থেকে নেমে সেখানে সব টিচাররা একটা লাইন করিয়ে আমাদের সায়েন্স সিটির ভেতরে নিয়ে গিয়েছিলেন এবার ভেতরে গিয়ে সায়েন্স সিটির একটা সেরা আকর্ষণ ছিল স্পেস ঠিয়ে থিয়েটার যেটা দেখতে একটা গম্বুজাকৃতির মতো ছাদওয়ালা একটা বৃত্তাকার প্রাসাদ মনে হতো একটা উলটানো বাটির মতো দেখতে এবার ওটা দেখে আমরা ভেবেছি হয়তো ওর ভেতরে কিছু নেই আমার অনেক বন্ধুরা ভেবেছিল যে ওর ভেতরে হয়তো কিছু নেই কিন্তু ও ওর ভেতরে দেখা গেল অনেক কিছু দেখার মতো ও জিনিস রয়েছে অনেক বাতানুকূল যন্ত্র রয়েছে দৃশ্য শ্রাব শ্রাব্য ব্যবস্থা সায়েন্স সিটিতে অনেক বিজ্ঞানের অনেক কিছু রয়েছে যা আমরা শুধু বইতে পড়েছি কিন্তু বইতে পড়ার পরেও যখন ওগুলো সামনে থেকে দেখতে পেয়েছিলাম সবাই খুব মজা করে সায়েন্স সিটি ঘুরেছি আর ওখানে আরও একটি মজার জিনিস ছিল যেটা ছিল মিউজিক্যাল রঙিন ফোয়ারা তো ছোটোবেলায় তো ওগুলো বন্ধুদের সাথে দেখতে যাওয়ার খুবই মানে খুবই মজাদার মুহূর্ত ছিল যেগুলো হয়তো স্মৃতির পাতায় থেকে যাবে কোনো দিন ভোলার নয় পরেও হয়তো সায়েন্স সিটি গেলে এই জিনিসগুলো দেখে এখন হয়তো পুরোপুরি বুঝতে পারব এখন ঠিক আছে কিন্তু ছোটোবেলার যে এই এ জিনিসগুলো এগুলো বন্ধুদের সাথে যে ঘুরতে যাওয়া এগুলো স্মৃতির পাতায় চিরজীবনই রয়ে যাবে